আমাদের স্বাস্থ্যসেবা এবং গবেষণা দিক থেকে বলতে গেলে এখানে স্বাস্থ্যসেবা বিভিন্ন দুটি বড় হয় হসপিটাল রয়েছে একটি হচ্ছে আমাদের রাজ্য সরকারের রাজ্য সরকারের আওতায় থাকা আমাদের জেলা হসপিটাল এবং আরেকটি রয়েছে এইচএমভি হসপিটাল এখানে স্বাস্থ্য পরিষেবা খুব ভালো হয়